হ্যাঁ বল হ্যাঁ ভালোই হচ্ছে প্রশান্ত স্যারের ক্লাসটা তো ইয়ে হচ্ছে এখন হুম

পরিবেশ একদম ভালোই লাগছে সব কিছুই ভালো হবে ঠিক আছে এখন বাইরের ফুচকা দোকানটার ফুচকাটা থেকে হ্যাঁ স্কুল ক্যাম্পাস দিয়ে এ হয়ে গেলে তাহলে তারপরে এক্সামে পরে ঘুরে আসালে যাবে এক্সাম তিন তারিখে আছে হুম

ম্যামের ক্লাসগুলোও ভালো লাগবে প্রশান্ত সারের ক্লাসগুলো আরও ভালো আচ্ছা হুম তোর কী খবর বল

প্রোগ্রামে কি বুঝলি স্কুলে গিয়ে কি বুঝলি হুম সব কিছুই ভালো পড়াশুনো ভালো চলছে ভালো চলছে আশা করি ভালোভাবেই পাস করবো আশা করি ভালোভাবেই পাস করবো